পশুপালনে ব্যবহৃত কিছু সাধারণ ধরনের পশু খাদ্য আছে যেমন আমরা গরুকে আমরা খেতে দিই ঘাস দিই খড় দিই আমরা আলুর খোসা দিই আর আমরা গরুর খাবার একটা বাড়িতে বানিয়ে থাকি সেটা হল আমরা জল দিই জলের মধ্যে আমরা দু কৌটা চালকে মাপ করে মেপে দিয়ে দিলাম জলের উপরে তার পরে কিছু আলুগুলো যেগুলো খারাপ খারাপ হয়ে থাকে সেগুলো দিয়ে দিলাম তাতে একটু নুন দিলাম তার সাথে একটু কুঁড়া দিলাম আর তার সাথে একটু ঘাস ফাস কুটি এই সব দিলাম এই সব দিয়ে চালটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ করে রাখলাম সেটা হল গরুর একটা মোটা খাবার আমাদের যেমন পেটের একটা মোটা খাবার হয় সে রকম গরুরও একটা মোটা খাবার সেটি সারা দিনে যদি আমরা গরুকে দিতে পারি তা হলে গরু খুব ভালো ভাবে দুধ দেয় সেই কারণে ওই ঘাঁটাটি যখন আমি বানালাম তার পরে একটা পাত্রে ঢেলে রাখলাম সেটি যখন ঠান্ডা হবে এক ফোঁটা নুন মিশিয়ে গরুর মুখে আমরা দিয়ে দেব গরু কিন্তু সবটা খেয়ে নেয় তার পরেই আমরা দিই আমরা যখন ভাত করি তখন তার ফ্যান ঝড়াই ফ্যানটিকে গরম অবস্থায় দিই না ফ্যানটি যখন ঠান্ডা হয়ে যায় গরুর মুখে দিই তার পরে যখন ঘাস আনে বিকেলবেলা যখন মাঠের ধারে যাই তখন আমরা ঘাস কেটে কেটে একটা বস্তার মধ্যে পুড়ে রাখি সেই ঘাসগুলো এনে এনে গরুর মুখে দিই সবুজ জাতীয় কিছু যদি গরুকে খাওয়ানো হয় গরু কিন্তু খুব ভালো ভাবে দুধ দেয় এ ভাবেও আমরা ছাগলকে করে থাকি ঘরে আমাদের ছাগল যদি চাষ করা হয় আমরা মাঝে মাঝে বন জঙ্গল চলে যাই সামনেই বন জঙ্গল আমাদের তাই খুব একটা অসুবিধা হয় না বন জঙ্গল যেয়ে আমরা সবুজ ধরনের শাল পাতাকে তাকে আমরা কেটে নিয়ে আসি তার পরে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিই ওই পাতাগুলো একটা একটা করে ছাগলে কিন্তু খেতে আরম্ভ করে তার পর ফ্যান থেকেও ঠিক ও ভাবে একটু ঠান্ডা করার মধ্যে ছাগলের মুখে যদি দিয়ে দেওয়া হয় সে ছাগল কিন্তু সেই ফ্যানটিকে খেয়ে নেয় এ ভাবে ছোট করে ছাগলটিকে যদি বড় করা হয় তা হলে ভালো দামে কিন্তু আমরা বাজারে যেয়ে ওই ছাগলটিকে কিন্তু বিক্রি করতে পারি এই সব স্বাস্থ্যকর উৎপাদন পেতে প্রাণীদের আমি এই সব খাওয়াতে কিন্তু পছন্দ করি